হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ আপনি পেয়ে যাবেন হ্যাঁ বলুন কী ধরনের গয়না আছে হ্যাঁ হাতের বালা আর কানের বাউটি

হ্যাঁ বালা বালা তাই তো বালা বালা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হাতের হ্যাঁ বুঝতে পেরেছি আমি হ্যাঁ বানিয়ে দেবো কোনো চিন্তা নেই কিন্তু আপনি কবে আসছেন বলুন

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার নাম্বারটা সেভ করে নিচ্ছি কী নামটা আপনার হ্যাঁ ঠিক আছে বালা হবে আর চেন হবে তাই তো বালা চেন আর কী একটা আর কী বললেন ও ঠিক আছে একটু আমার এই ওটায় কত কী পড়বে না পড়বে এটুকু বলতে হবে তাই তো আমাকে হ্যাঁ ওই পঁয়ষট্টি সাতষট্টির মধ্যে মধ্যেই ঠিক আছে বলছি সাতষট্টির মধ্যেই পড়ছে ঠিক আছে ওটা ঠিকঠাক হয়ে যাবে ঠিকঠাক হয়ে যাবে কোনো চিন্তা নেই ঠিক আছে ওটা ওটা ঠিকঠাক করে করে দেবো কোনো অসুবিধা হবে না আর তাহলে মোটামুটি আপনি কবে আসছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমার নামটা সেভ করা বললো আপনার নামটা বললো বুঝতে পারলাম তারপরে ঠিক আছে তা তাহলে মোটামুটি বারো আমি বলি নিয়ে আসবেন বলুন না ওটা আমি অ্যাডজাস্ট করে দেবো আপনি আসুন না সময় করে আসুন ঠিক আছে ওটা নিয়ে আপনার কোনো চিন্তা নেই ঠিক আছে টেনশন নেই আমি ওটা অ্যাডজাস্টমেন্ট করে নেবো আমি থাকবো তো হ্যাঁ ঠিক আছে আমার কাজ হ্যাঁ আমি থাকবো আমি থাকবো কোনো টেনশন নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি থাকবো হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে তাহলে বালা কটা হবে বললেন হ্যাঁ হাতে মোটা করে হ্যাঁ হ্যাঁ একটা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটা মানে ওটা ওটা মানে কত গ্রামের ওটা মোটামুটি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও ঠিক আছে বুঝে শুনেই করে দেবো হ্যাঁ আর হুম আর চেনটা চেনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা একটু মোটামুটি একটু নকশা করে ডিজাইন করে করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ সে তো বটেই বাবা এটা ভাইটাল কাজ আছে এটা ভালো করে করতে হবে ঠিক আছে আমি দেখে শুনেই করে দেবো চিন্তা নেই হ্যাঁ আমি নিজেই করে দেবো ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে আপনি সকালের দিকে আসুন ঠিক আছে আমাদের এবার ডিজাইনটা বাছতে হবে কী ধরনের ডিজাইন আপনি চাইছেন কি ঠিক আছে তা বালার ডিজাইনটা কী হ্যাঁ দশটা এগারোটা করে আসুন দশটা সাড়ে এগারোটার মধ্যেই আসুন না এবার বলি হ্যাঁ সাড়ে নটায় অমরা খুলে দিই ঠিক আছে আর ডিজাইন ডিজাইনটা কী ধরনের ডিজাইন করবেন সেটা আমরা দেখিয়ে দেবো ঠিক আছে ওই অ্যালবাম দেখাবো আমাদের অ্যালবাম আছে অ্যালবাম দেখিয়ে দেবো ঠিক আছে কী ধরনের হবে বলছি ওটা নিয়ে কোনো চাপ নেই আপনার ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে